মোবাইল দোকান তো হ্যাঁ আমি ফোন করছিলাম একটু আপনাকে আমার দাদু মানে দিদিয়ার জন্য একটু দাদু দিদার জন্য একটু ফোন নিতাম আর কি ঠিক আছে তো কী ফোন নিলে ভালো হবে বলুন দেখি তাহলে কীপ্যাড ফোন নিতে চাই না না আমার দাদু দিদা হ্যাঁ সেই যদি চুজ করতে পারেন পারে মানে দাদু দিদা টাচ করতে পারে না উল্টো পাল্টা টাচ করে থরথর করে তো

আইটেম নয় নোকিয়া টোকিয়া দেখুন নোকিয়া স্যামসাং না হলে ছাড়ুন আর কি না না হলে ছাড়ুন না হলে ছাড়ুন টাচের দিকেই যাই আর দেখুন আরে ওরা অর্ধেক গেম খেলবে না কি বলো তো বৃদ্ধ মানুষ এমনি একটু আধটু কীর্তন টীর্তন শুনবে ওটাই আর কি হাঁ হুম হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ওর থেকে কমে হবে না বলছি ওর থেকে কমে হবে না না আমার দাদু তো শুধু লুডো খেলবে বৃদ্ধ মানুষ তো বুঝতে পারছেন ঘরে চুপচাপ বসে লুডো খেলবে আর কি দোকানটা কোথায় বলুন তো ও তো ভিভো ছাড়া আর কিছু হবে না ইনফিনিক্স আর কি

আচ্ছা বুঝতে পারছি বিকেলের বলছি আপনার বিকেলের দিকে কখন দোকান খোলা থাকে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দিক করে যাচ্ছি আমি আমি রাত নটার দিক করে যাবো ঠিক আছে আমার বেশি নেওয়ার দরকার নেই আমার দাদু দিদা লুডো খেলবে ঠিক আছে রাখছি হ্যাঁ